পশ্চিমবঙ্গের যদি কথা আসে প্রথমেই যদি বলে থাকি আমার নিজের শহর বাঁকুড়া আমার জেলা আমার বাঁকুড়া জেলার মধ্যে যদি যেসব খুব কম মানুষই আছে হয়তো বর্দি পাহাড়ের নাম শুনেছে বর্দি পাহাড় বলে এখানে একটা পর্যটন আছে পর্যটন কেন্দ্র একটা আছে যেখানে খুব খুবই ভালোভাবে ব্যবস্থাপনা করা আছে বাইরের টুরিস্টের আসার এবং থাকার খাবার দাবারের সেখানে মেনটেন্সের সব কিছু ব্যবস্থা সেখানে থেকে আছে পাহাড় আছে পাহাড়ের পাহাড়ের মধ্যে সেখানে ঝর্ণার ব্যবস্থা পাশে সেখানে পাহাড়েরও গা দিয়ে বেয়ে যাচ্ছে নদী সেই নদীর যে সুন্দর যে ভিউ পয়েন্টে গিয়ে যে দৃশ্য খুবই মনোরম দৃশ্য সেখান থেকে আমরা পেয়েই থাকি তারপর যদি বলা হয় সেখানের যদি কিছু বিখ্যাত যদি কিছু বলাই হয়ে থাকে সেখানে যদি আমরা যদি যেয়েই থাকি সেখানের আমরা ওখানের পেঁয়াজি যা পকোড়ি যেটা বলা হয় আর কি সেটা খুবই ভালো খুবই ভালো বলতে আমাদের সাইডে যদি বলেই থাকেন ফেমাস সেই জায়গায় তার এবার যদি বলে থাকি তার পাশেই আছে নদীর ওই সাইডেই আছে সবুজদ্বীপ বাচ্চাদের পার্ক দেখার জন্য সুনির্দিষ্ট সব ব্যবস্থা সেখান থেকে কিছু বাচ্চাদের কার্টুন গ্রাফিক্সের উপরে ন্যাচারেলিভাবে কিছু পশু পাখি যেমন ধরে রাখুন হাতি সিংহ গন্ডার এইসবে কৃত্রিমভাবে কিন্তু ন্যাচারেলি ন্যাচারালি জিনিস দিয়ে কৃত্রিমভাবে করেছে সৌন্দর্যর জিনিস সেখানেও যদি বলে থাকি সেখানেও খুব মানুষের ভিড় হয়ে থাকে অবশ্যই আমাদের চারা এখানে ডিস্ট্রিক্টের মানুষ তারাই হয়তো সেখানে জেনে থাকে হ্যাঁ সেখানে যদি বলা হয় সেখানে খাবারের জিনিসের মধ্যে যদি বলা হয় সেই গ্রামের যে মানুষ তারাই সেখানেটা মেনটেন্স করে তারাই সেই জায়গায় দেখে সেখানে মোচার ঘন্ট বলে একটা খাবারের একটা ব্যাপার আছে সেই সেই সুস্বাদু আমার মনে হয় খুব কম মানুষই এই ব্যাপারগুলো জানে হয়তো সেই যেসব মানুষগুলো গিয়ে দেখে এসছে মোচার ঘন্ট খেয়ে এসেছে তারা কিন্তু ভালোভাবেই জানে যে কতটা সুস্বাদু সেই সেই মোচার ঘন ঘট টানে বারবার ছুটে যায় মানুষ আর যদি কথা হয় ডালনা আমাদের গ্রামাঞ্চলে ভেদুয়া গ্রামে যে ডালনা বলে একটা যে খাবার করা হয় খুবই সুস্বাদু খুবই ভালো লাগে আমরা লোকালই যত মানুষ আছে সবই আমরা সব খেয়ে খেয়ে থেকেছি খুবই ভালো